বলছিলাম দাদা আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে দাদার একটু বিয়ে রয়েছে তো সেই বিয়েতে আপনাকে ফটোগ্রাফার একজনকে পাঠাতে হবে তো আমাদের বিয়ের ডেটটা হচ্ছে যে ফেব্রুয়ারির দু তারিখে আপনার কি এই ডেটে কোনো প্রোগ্রাম নেওয়া আছে আপনি এই ডেটে কি প্রোগ্রামটা করতে পারবেন আমাদের বাড়িতে এসে হ্যাঁ অবশ্যই আমি হোল্ড করছি আপনি একটু দেখে অবশ্যই ফেব্রুয়ারির দুই তারিখ দুহাজার চব্বিশে এটা জানুয়ারি মাসের আজকে হ্যাঁ বিয়েতে বিয়েতে ভিডিওগ্রাফি সুদ্ধ ছবি যেমন হয় বিয়েতে দাদা মনে করো যে বিয়ে করতে যাবে ওখানে তো ফটোগ্রাফার তার সাথে যাবে আর ওই মেয়ে বাড়িতে গিয়ে বিয়েটা পড়ানো হবে সেখানে যাবতীয় যেমন ছবি হয় তার পরে খাওয়ার দাওয়ারের পরিবেশন লোক যে আসছে অতিথিরা আসছে এসে বরণ করা হচ্ছে সেসমস্ত গায়ে হলুদ লাগা থেকে শুরু করে সমস্ত কিছুর ফটোগ্রাফির সাথে মোটামুটি ভালো ভালো ছবি ঠিক আছে আর এবং ভিডিও সাথে এটা আপনি যদি করেন তো কত টাকা খরচা পড়বে

হুম হুম হুম আচ্ছা আচ্ছা

ক্যামেরা ক্যামেরা কয়টা নিয়ে আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা আমার যাবতীয় ক্যাসেট সুদ্ধ লাগবে সেটা আপনি বললেন সতেরো হাজার সেটা কি কোনোভাবে পনেরো হাজারে করা যাবে ঠিকানাটা ধূপগুড়ি আছে ধূপগুড়ি থেকে ঠিক এ স্টেশন রোড এখান থেকে মোটামুটি ধূপগুড়ি থেকে দেড় কিলোমিটার এখানে কোনো খরচার বিষয় নেই তারা বাইক নিয়েই চলে আসতে পারবে বা টোটো করেও আসতে পারে হুম

আচ্ছা তো আমার পনেরো হাজারের মধ্যে এ করলেই সুবিধে হয় ঠিক আছে তাহলে পাঠিয়ে দেবেন আমি তো বিজি থাকব এই বিয়ের কারণে আমি আর ফোন করতে পারব না আপনাকে একবারে ফাইনালি জানিয়ে দিলাম আপনি অবশ্যই মনে করে তাকে ছেলেগুলোকে সকালবেলা পাঠিয়ে দেবেন দু তারিখে আচ্ছা ফোনপে আপনার এই নাম্বারে রয়েছে ও কে আমি পাঁচ হাজার টাকা আপনাকে ওই অ্যাডভান্স করে দিচ্ছি

হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আমার নাম হচ্ছে জিয়ারুল হক ঠিক ঠিক আছে ধন্যবাদ